অন্যান্য স্টেটের থেকে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের খুব একটা গুণমান শিক্ষা মান নেই আগেকার দিনে লেখাপড়া ছিলো শিক্ষক শিক্ষিকারা নিয়মমাফিক ঠিক টাইমে বিদ্যালয়ে আসতেন এবং তাদের পোশাক ছিলো শিক্ষকদের ধুতি পাঞ্জাবি এবং শিক্ষিকাদের পোশাক ছিলো শাড়ি একন বর্তমানে শিক্ষকরা জিন্সের প্যান্ট জিন্সের জামা এই সমস্ত পরিধান করে স্কুল আসে শিক্ষকরা যদি এই রকম স্টাইল করে বর্তমানে স্কুলে ঢোকেন তাহলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা কী করবে ছেলে মেয়েদেরকে শাসন করার মতো শিক্ষকদের এখন সময় নেই কারণ শিক্ষকরাই নিজেরা ক্লাসে বসে ব্যস্ত পড়াশোনার কোনো মান তারা দেখাচ্ছেন না